আমি ছোটবেলা থেকেই আঁকা শুরু করেছিলাম আমার আঁকতে ভালো লাগে কারণ আমি যে স্যারের কাছে আঁকতাম সেখানে আমি প্রথমে পেনসিল দিয়ে আঁকতাম তারপরে পেনসিল দিয়ে অনেক রকমের ড্রয়িং করতাম তারপরে আস্তে আস্তে মোম রঙ ধরেছি মোম রঙ দিয়ে আঁকতে শিখতে শিখতে এখন জল রঙও নিয়ে এঁকেছি জল রঙ দিয়ে আঁকতে আঁকতে আমি অনেকটা আঁকা শিখে গেছি এখন যেমন আমি আঁকতে ও আঁকতে অনেক জায়গায় যাই অনেক জায়গায় কম্পিটিশানে আমি নাম দিয়েছি যেখান থেকে আমি অনেক রকমের পুরস্কার পেয়েছি এই কারণে আমার আঁকার প্রতি একটু বেশি ভালোবাসা বেড়ে গেছে তাই আমার আঁকতে খুব ভালো লাগে